হ্যাঁ বলুন হ্যাঁ নিশ্চয়ই যাবে কিন্তু সেটা তো আপনাকে আগে একটা পার্টিকুলার ডেট আপনাকে বলে দিতে হবে যে কোন ডেটেরটা আপনি নিতে চাইছেন আচ্ছা কালকে আপনি নিতে চাইছেন আচ্ছা কোন টাইমে সকাল বা বিকেল এরকম একটু বলতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে

হ্যাঁ বেশিক্ষণ লাগবে না যেমন নর্মালি লাগে হয়তো ট্রেনের মতো অত তাড়াতাড়ি হবে না আপনি যেটা ট্রেনের সুবিধা পাবেন সেটা কি বাসে পাবেন পাবেন না তিন ঘন্টা এনাফ আপনি পৌঁছে যাবেন আর হচ্ছে যে আমরা টিকিটটার জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ওটা হ্যাঁ তো আপনি যদি এখন অনলাইন পেমেন্ট করতে চান বা প্রেজেন্ট থাকা অবস্থায় ক্যাশ অন ডেলি দিতে পারেন ক্যাশ অন অন করতে পারেন তো সেক্ষেত্রে কোনও অসুবিধা নেই তো আপনি কি অনলাইন পেমেন্ট করবেন ঠিক আছে আপনি তাহলে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আমি আপনাকে কনফার্ম করার জন্য জানিয়ে দিচ্ছি হুম হুম